আমাদের কলকাতা শহর পর্যটকদের জন্য সত্যি একটা সৌর উদ্যান তার কারণ হচ্ছে এখানে এসে কোনো কিছুর সন্মুখীন হতে হয় না সমস্যার সন্মুখীন হতে হয় না চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না তার কারণ এখানে থাকা খাওয়ার এতো সুন্দর সুন্দর সুবন্দোবস্ত আছে সেটা ভাবনা চিন্তার বাইরে যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী যিনি অতিমাত্রা খবর খরচ করবেন তিনি সে ধরনের বড়ো বড়ো হোটেল আছে সেখানে যাবেন আর যাদের সেরকম ক্ষমতা কম আছে সে ধরনের বিভিন্ন হোটেল থাকার জায়গা সমস্ত কিছুই আছে হ্যাঁ স্যানিটেশান সব কিছুই একদম সুস্থভাবে এখানে হয় আর ভ্রমণের জায়গা আমাদের এখানে ভাবনা চিন্তার বাইরে আপনি একদিন দুদিন কেন এক মাসেও সমস্ত কলকাতা শহরে বিভিন্ন স্থানগুলো ঘুরে জায়গা সময় শেষ করতে পারবেন না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আনন্দের একটা এক একটা স্থান ঐতিহাসিক ঐতিহ্য কলকাতা শহরে অবস্থান করে